হ্যাঁ বলুন হুম দেখুন আমরা যে কাজটা করছি একচুয়ালি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগামী দিনে যারা এখানে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করে ডিসেন্ট্রালাইজড অ্যাকাউন্টে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে ভবিষ্যৎ করার কারণ হচ্ছে দেখো দেখুন এখন আবহাওয়া তো সাধারণ মানুষ তো ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে খুব ভালো বোঝে না আমরা এটা দিয়ে সব আস্তে আস্তে তাদের নলেজ দিচ্ছি এবং ডিসেন্ট্রালাইজড অ্যাকাউন্ট তৈরি করা কীভাবে বাইনান্স বসবে কীভাবে টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবে ডলার কী কারেন্সি কী এইসব নিয়ে তাদেরকে আমরা নতুন নতুন ধারণা দিচ্ছি এবং এই ধারণার মাধ্যমে আগামী দিনে সবাই নিজেরাই ই জব কো করতে পারবে এবং এই ই জবের মাধ্যমে তারা আগামী দিনে নতুন ভারত নির্মাণের পথে এগিয়ে যেতে পারবে তো আমরা সবসময় চাই যে যেসব বিশেষ করে ইয়ং জেনারেশন যারা মাধ্যমিক পাশ উচ্চমাধ্যমিক পাশ বি এ পাশ জ ঠিক মতন জব করতে পারছে না নানান কাজকর্মর সঙ্গে তারা যুক্ত হয় চাকরি না পাওয়ার সূত্রে তাদেরকে আমরা যদি ক্রিপটো দিয়ে ট্রেডিং এবং ট্রেডিং প্ল্যাটফর্ম শেখানো হয় তাহলে আ আস্তে আস্তে তারা স্বয়ং স্বনির্ভর হয়ে উঠবে